আমার পছন্দের খাবার নিরামিষ তার মধ্যে শাকসবজি ফলমূল থাকে শরীর ভালো থাকে এই জন্য় আমি শাকসবজি খেতে ভালোবাসি ফল খেতে ভালোবাসি